আমার বাবার সঙ্গে আমি একদিন বাজারে চেয়ার কিনতে গিয়েছিলাম এবং দোকানদার বললো একটি এই চেয়ারটা নিয়ে এক বছরের গ্যারান্টি আছে এবার আমার বাবা সেটি নিল আমি বললাম এর রঙ ভালো না বেশি দিন টেকসয় হয়তো দোকানদার বলল হ্যাঁ এক বছর হয় এবার বাড়িতে নিয়ে এলাম এবারে বাড়িতে নিয়ে এসে বসলাম ভালো কিছুদিন চলার পরে ভেঙে গেলো এবার দোকানদারের কাছে নিয়ে গেলাম দোকানদার বলছে ভালো চেয়ার দিয়েছি এত তাড়াতাড়ি ভেঙে গেল কী করে আমি গ্যারান্টি দিতে পারি বলো

তারপরে দোকানদার আবার কিছু আমরা বললাম এক বছর গ্যারান্টি দিলে এর মধ্যে হয়ে গেলে আমরা কী করবো এবার দোকানদার বললো সেটাও ঠিক এবারে তারপের দোকানদার আবার একটা দিলো আমি বললাম এটা রঙ ভালো না কোয়ালিটিও খারাপ প্রথমবারের থেকে এবারেও তুমি এটাতে বাদ দিয়ে অন্যটা দেখাও দোকানদার বলল না আমি যেটা দেবো সেটাই নিতে হবে এবার আমরা বললাম কেন আমরা যেটা পছন্দ করে নেবো সেইটা এবার দোকানদার বললো ঠিক আছে যেটা দিচ্ছি সেইটাই নিন এবারে আমার একটা পছন্দ হলো সেইটা আমি নিয়ে গেলাম নিয়ে এবারে বাড়িতে গেলাম বাড়িতে বাবা মা ভালোই বললো বললো এটা দেখতে ভালো রঙটাও কোয়ালিটিটাও ভালো এবার বেশ কয়েকদিন ভালো চললো তারপরে তারপরে ওই বসতে বসতে যে রঙটা চটে গেলো ফের দোকানদারের কাছে নিয়ে এলাম দোকানদার বলছে আমি আর গ্যারান্টি দিতে পারবো না তোমার এক বছরের বেশি হয়ে গেছে এবার আমি আর কী করবো বাইরে চলে এলাম